আপনি কল করেছিলেন

কী সমস্যা আচ্ছা বলছি আপনি কি কোনো ওষুধ নিয়েছেন কী ওষুধ খেয়েছিলেন আপনি আমায় বলুন তো

আপনি তাহলে বেশি করে জল খাবেন বেশি বেশি করে জল খাবেন মশা থেকে দূর থাকবেন

হুম ডাবের জল খাবেন

দেখেন আপনি ভালো মতন থাকতে পারেন তো আপনি বাড়িতে ভালো সুস্থ থাকবেন আপনি বেশি করে ডাবের জল খান কলাপাতার রস খান

হুম ওটাই মশা থেকে দূর থাকবেন হ্যাঁ ঠিক হয়ে যাবে হুম তো মুখের জন্যে মুখে রুচির জন্যে নিমপাতার রস খাবেন আপনি ঠিক মতন খেতে গেলে এই সপ্তাহে ভালো হতে হতে পারবে আর তোমার কী কী হচ্ছে এই সবের জন্যেই বেশি এই সবের জন্যেই বেশি বেশি ফল খাবেন জল ডাবের জল কেলা কলাপাতার রস খাবেন হ্যাঁ করতে পারেন বেশি অসু অসুবিধা হতে থাক পারতেন তো আসেন আপনি হসপিটালে একদিনে বেশি অসুবিধা হয় তো আসবেন হসপিটালে ঠিক আছে তাহলে আমাকে ফোন করবেন আপ আমি চল যাবো আপনার বাড়ি

কিন্তু একটু কিন্তু একটু সাবধানে থাকবেন ঠান্ডা জল খাবেন না

ঠিক আছে রাখছি তাহলে